ঘোড়ায় চড়লে মানুষের একটা শারীরিক বা মানসিক উপকার তো আছেই ঘোড়ায় চলাকালীন ঘোড়া চলাকালীন যখন আমাদের শরীরটা নেচে ওঠে তখন আমাদের শরীরের মধ্যে একটা ব্যায়ামের মতো হয় বা শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে এর থেকে আমাদের শরীরের উপকার হয় এবং মানসিক দিক থেকে বলতে গেলে তখন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে মনে হয় আর একটু যায় আর একটু যায় আর একটু যায় এরকম একটা মনে হয় মনটা আনন্দে ভরে ওঠে তাই মানসিক দিক থেকেও আমরা শান্তি পায় তাই ঘোড়ায় চলার চলাকালীন উপকারিতা বলতে ব্যামেরও উপকার হয় এবং মানসিক আনন্দও পাওয়া যায়